হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা কাজরাপাড়া পাইকারি জামা কাপড়ের দোকান এখানে সব রকমই পাওয়া যায় যেরম লেডিস ড্রেস জেন্টসের ড্রেস বাচ্চাদের জামা কাপড় বাচ্চা মেয়ে ছেলের বয়স্ক ও ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে ছপিস থেকে শুরু ছপিস বারো পিস চব্বিশ পিস আটচল্লিশ পিস না না দু একটা নিলে আপনি তো বেচতে পারবেন না পড়তায় আসবে না আপনার লস হবে দু এক পিস নিলে হবে না আপনি অন্তত কমসে কম তিন পিস করে নিতে হবে যদি আপনি তিন পিস করে নেন তাহলে আমি একটা কন্টিনিউটি রেট ফেলে দেবো সেই রেটে আপনি বিক্রি করলে কিছু লাভ পাবেন আর এক পিসে ওটা কন্টিনিউটি রেট ফেলা যায় নে কারণ ওটা তো সব রকম একদম পরিষ্কার কোয়ালিটি আপনি দেখে নেবেন কোনো এতে খুঁত থাকবে না একদম ভালো মাল নিয়ে যাচ্ছে সবাই ব্যবসা করছে দামটা আপনি আসুন না এক দিন এসে মালটা দেখুন তবে তো দাম মাল দেখে পছন্দ করুন হ্যাঁ হ্যাঁ ওই তো আপনাকে বললাম শাড়ি নিতে গেলে অন্তত তিন পিস নিতে হবে তিন পিস নিলে পাইকারী হ্যাঁ হ্যাঁ চুড়িদার সায়া ব্লাউস সবই পাওয়া যায় সবই পাইকারী রেটে নেবো কিন্তু কন্টিনিউটি রেটটা নিতে হবে মানে মাল নিতে হবে থালেই তোমি হ্যাঁ তাঁত বেনারসী আছে তো আমার দোকান তো প্রতিদিনই খোলা থাকে শুধু রবিবার আপনি দশটার পরে আসবেন দশটার পরে আমরা দোকান খুলি আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে ঠিক আছে হুম